হ্যাঁ আমার প্রিয় সাহিত্যিক চরিত্র আছে তিনি হলেন গোপাল ভাঁড় আর ওনার আমার ওকে ভালো লাগে কারণ তিনি হলেন বিদূষক তিনি খুব মানুষকে হাসাতেও পারেন এমনি মজার মজার ঘটনাগুলো বলে আমাদের নানান রকম শিক্ষা দিতে পারেন যে ওই ঘটনা থেকে আমার কিছু শিখতে পারি ওনার কাছ থেকে অনেক অনেক কিছু আমরা শিখেছি এবং সেই শেখার মধ্যে দিয়ে আমি আমার সন্তানদের মধ্যে সেটাকে পরিচালনা করার চেষ্টা করি আর বইয়ে এইস এই চরিত্রের মজার ঘটনা হলো একটি ঘটনার কথা আমি বল বলছি ঘটনাটি হলো গোপাল ভাঁড় একবার একটি লোককে শাস্তি দিয়েছিলেন বলেছিলেন যে এই কনকনে ঠান্ডার মধ্যে তুমি এক বুক জলে দাঁড়িয়ে থাকবে আর য যেহেতু চারিদিকে অন্ধকার থাকবে তাই তুমি রাজবাড়ির আলোর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে তাই জন্য লোকটি যথাযথ সেটাই সেই শাস্তিটাই গ্রহণ করে তিনি এক বুক জলে দাঁড়িয়েছিলেন এবং রাজবাড়ির আলোর দিকে তাকিয়ে সেদিন সারা রাত দাঁড়ানোর পরে পরের দিন যখন স সভায় এসে তিনি বললেন রাজা মশাই আমি শাস্তিটা নিয়েছি তখন রাজা মশাই বললে কী করে তুমি শাস্তিটা নিলে তুমি তো রাজ আলোর দিকে তাকিয়ে ছিলে তাই তোমার গা তো গরমই ছিলো তখন এই কথা শুনে গোপাল ভাঁড় বাড়ি চলে গেলেন এবং উনি একটি বাঁশের মাথার উপরে হাঁড়ি বেঁধে দিলেন আর নিচে বাঁশের নিচে আগুন জ্বালিয়ে দিলেন দিয়ে সেদিনকে তিনি আর সভায় যান নি দেখে রাজামশাই খুব চিন্তিত ছিলেন তাই রাজামশাই গোপাল ভাঁড়ের বাড়িতে আসলেন এসে দেখেন গোপাল ভাঁড় ওই বাঁশের নিচে আগুন জ্বালিয়ে ভাত রান্না করছে তখন রাজামশাই খুব হাসি অট্টহাস্য করে হেঁসে বললেন গোপাল ভাঁড় তুমি এটা কী করছো তখন গোপাল ভাঁড় বললেন যে রাজামশাই আপনি লোকটিকে বললেন রাজবাড়ির আলোর দিকে তাকিয়ে তার গা গরম হয়েছে তাই আমিও চি চেষ্টা করছি যে এই আ আগুনের তাপ দিয়ে বাঁশের মাথার হাঁড়িতে যে জল বা চাল সেটাকে ফোটাতে পারি কিনা তখন এইতে কান্ডটা দেখে রাজামশায়ের চোখ খুলে গেল এবং তিনি হা অট্টহাস্য করে হেঁসে বললেন গোপাল ভাঁড় তোমার থেকে আমি এটুকু শিখেছি যে এটা কখনই সম্ভব হয় না যে ওই আলো দেখে তার গা গরম হতে পারে